হ্যালো হ্যাঁ আমি আমি বলছিলাম কি আমতলায় কি একটা ডাক্তারখানা আছে তা আমি একটু ডাক্তার দেখাতে যেতাম তো সরকারি তো ও দে কখন করে খুলবে ও তা আমি তো ডাক্তার দেখাতে যেতাম

টিকিট লাইনে লাইনে দাঁড়াতে হবে টিকিট কাটা

হ্যাঁ ওগুলোর জ্বর জ্বর সর্দি কাশি মাথা ব্যথা গায়ে ব্যথা ও তা পয়সা দিয়ে না বিনি পয়সায় হাঁ বিনা পয়সায় তা আমি যেতাম তো তো

হ্যাঁ তা লোক নিয়ে যাবো সাথে আর ই কটার সময় খুলবে এগারোটায় না দশটায় ও ডাক্তার দশটার সময় বসে ও দিয়ে আমি এই পাশের গ্রামের

আমি হেঁটেই যাবো গরীব মানুষ টোটো আর করবো না হেঁটেই যাবো ও হেঁটেই যাবো দেখি হ্যাঁ সঙ্গে তো লোক লোক নিয়ে যাবো ধরে ধরে নিয়ে যাবে

সে কষ্ট করে কিনতেই হবে লিখে দেবেন সম্পূর্ণ ওষুধ পাওয়া যায় না কি

হ্যাঁ স্যালাইন ট্যালাইন এইগুলো দেয় না স্যালাইনগুলোও দেয় নে পাতার স্যালাইনগুলো দেয় নে

হ্যাঁ গাটা ঝিমঝিম করছে তো গা ঝিমঝিম করছে আপনাকে তো বললাম গা ঝিমঝিম করছে দাম কেমন লাগছে ওই থরথর থরথর করছে কাঁপছে মাথা ব্যথা প্রচণ্ড মাথায় ব্যথা বমি বমিভাব

মাঝে মাঝে বলতে গেলে হয় মাঝে মাঝে জ্বরটা হয় ও জল তো আছে আশেপাশে

হ্যাঁ আমাকে ওই দিয়ে প্রথমে প্রথমে আমাকেই দিয়েন আচ্ছা বেশ ঠিক আছে